বার্ষিক যাত্রা উদযাপিত হয় শীতকালে অর্থাৎ দুর্গা পূজার কিছুদিন পরেই একবার ছোটবেলায় আমি আমার কাকুর সঙ্গে একটা যাত্রাপালা দেখতে গিয়েছিলাম যাত্রাপালাটির নাম ছিল কালা শের সেই যাত্রাপালাটিতে একজন অভিনেতা আরেকজন অভিনেতাকে তরবারি দিয়ে কেটে ফেলেছে ভীষণ জোরে রক্ত পড়ছে এটা দেখে আমি ভীষণ জোরে কাঁদতে শুরু করেছিলাম কাকু সেই সময় আমাকে ভোলায় বলে চুপ ওটা সত্যি নয় ওটা মিথ্যে ওটা মিথ্যে এরম বলে আমাকে ভোলায় তারপর একজন রাক্ষস সেজে একজনের পেটকে চিরে দিয়ে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের করে খাচ্ছে কী ভয়ঙ্কর সেই দৃশ্য সেই দৃশ্য আজও আমার মনে স্মৃতি হয়ে আছে সেই গল্প যখন আমি আমার বাচ্চাদের বলি তারা তখন হেসে লুটোপুটি খায় বলে তোমার ভীষণ ভয় লাগছিল আজও আমার কাছে সেই সেই যাত্রাপালাটি স্মৃতি হয়ে আছে